আমি সরকারের কাছে স্থানীয় প্রতিনিধিদের কথা বলতে পারি অর্থাৎ এম এল এর কথা বলতে পারি আমাদের এখানে নদীয়া জেলায় এমএলএ রয়েছে একজন তিনি তার মায়ের পোস্টটি ক্যান্সেল করে নিজের পদে পদাধিকার গ্রহণ করেন আমাদের এখানের এমএলএ বর্তমানে নানান ধরনের কাজ করে চলেছে সাধারণ মানুষের উদ্দেশ্যে যা আমাদের উন্নতি সাধন করছে আমাদের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন আমাদের সুখে তিনি সুখী হচ্ছেন আমাদের দুখেও দেখছি তিনি এখন দুখী হচ্ছেন আমাদের নানা সমস্যা হলে তিনি ঝাঁপিয়ে পড়ছেন তিনি যথাসাধ্য চেষ্টা করছেন যে সমস্যা থেকে আমরা যাতে এ উতরে যাই তিনি চেষ্টা করছেন আমাদের শিশুরা যাতে অশিক্ষিত না থাকে তিনি তাদেরকে শিক্ষার আলোয় শিক্ষিত করে তুলতে চাইছেন এক কথায় বলতে গেলে আমাদের সরকারের কাছে স্থানীয় প্রতিনিধিদের কথা যদি বলতেই হয় আমি এম এল এর কথাই বলে উঠি আমাদের এমএলএ আমাদের ভগবানের স্বরূপ তিনি আমাদের দুঃখে সুখে ভালো মন্দে সব সময় রয়েছেন আমাদের সাথে সমস্ত কিছু করে চলছেন তিনি আমি চাই আমাদের এমএলএ আরও উঁচু পোস্টে যাক আমাদের সকলের জন্য তিনি যা যা কাজ করে চলেছেন তা আরও করুক এবং তিনি আমাদের দীন দুঃখীর ভগবান স্বরূপ তিনি এ ভালো কাজই করে চলেছে আগামী জীবনে আরও করবেন বলে আশা রাখছি